আমরা আগে বন্ধুদের সাথে খেলতে যেতাম এখন সেই খেলাটা মাঠে না হয়ে বরঞ্চ আমাদের ঘরে রাখা ভিডিও গেমের মধ্যে হয়ে গেছে আমাদের মারা আগে কাপড় কাচত এখন সেটা পুকুরে না হয়ে ওয়াশিং মেশিনে শুরু হয়ে গেছে আগে আগে আমাদের মারা বাসন মাজতো তারপরে মশলা বাটতো কিন্তু এখন সেগুলো প্রযুক্তির মাধ্যমে খুবই সহজ এবং উন্নত হয়ে গেছে যেমন মিক্সচার মেশিন তারপর আমাদের ওভেন আছে এইসব জিনিস সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের পড়াশুনো আমরা আগে পড়াশুনার জন্য দূরদূরান্তে যেতাম স্কুল কলেজ কত কি করেছি কিন্তু আজ কিছু দিনের মধ্যেই যেন সব চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আমাদের ক্লাস সব জিনিস সমস্ত পড়াশুনা সমস্ত জিনিস সব কিছু আমাদের হাতে থাকা ফোনের মধ্যেই করতে পারি প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে বইটই সব কিছু আমরা ফোনের মধ্যেই অ্যাক্সেস করতে পারি